আমরা বর্তমানে যেটা দেখি পশ্চিমবঙ্গের মিডিয়া তাদের রিপোর্টিং বা সিদ্ধান্ত গ্রহণের জন্য যেসব তথ্য বিশ্লেষণ করে থাকেন মূলত যেসব জিনিস মানুষকে বেশি আকর্ষণ করে সেসব জিনিসই আমরা বেশি দেখতে পাই সেইসব জিনিস যেটা মানুষের মনে সঙ্গে সঙ্গে তাকে প্রভাবিত করার চেষ্টা করে সেইসব খবর তারা বেশি করে সেই খবরকে মূলত সেই খবরের উপর বেস করে তাকে মূলত জোর দেয় সে খবরটার জন্য এই এইটা আসল ব্যাপারটা হচ্ছে এখানে আমরা যেটা দেখি যে ধরুণ কোনও একটা খারাপ জিনিস বা বলতে পারেন নেগেটিভ খারাপ জিনিস সেটা আমরা মূলত মানুষের বেশি দেখবেন আগ্রহ সেসব খবর বেশি করে করা হয় যাতে মানুষের আগ্রহ সেসব দিকে বেশি করে যায় তাই আমরা দেখতে পাই যে যত মানে বিপরীতমুখী খবর যা যার মধ্যে মানে খারাপ দিকটাই বেশি সেইসব খবর কিন্তু বেশি করে আকর্ষণ করে আবার কখনও কিছু ভালো খবরের উপরেও জোর দেওয়া হয় যেমন ধরুন কিছু একটা ভালো জিনিস যেটা সত্যি হওয়া দরকার বা যেটা মানুষের জন্য প্রয়োজন সেইসব খবরগুলো আমরা দেখতে পারি যে সেসব খবর মিডিয়া তুলে ধরে এটাই আসল